হ্যালো হ্যাঁ কী জন্য ফোন করেছ হুম হ্যাঁ দেবো দেবো তা একটু লেট হয়েছে তা তোমারও দিই খন আর তোমার ফ্যামিলিরও দিই খন ঠিক আছে হ্যাঁ তোমার দেবো বলছি তো তোমার দেবো তুমি আমার এখানে কাজ করো তোমারে আগে দেবার দরকার আর শীত করছে বুঝতে পেরেছি আমরা ভিতরে থাকি বলে অতোটা বোঝা যায় না আর তোমরা বাইরে আছো বলে ঠান্ডায় আমি বুঝতে পেরেছি তা শীতের দিনের সময়ে দিই তোমার ফ্যামিলিরেও দেবো ঠিক আছে ফ্যামিলির কজন আছে বলে দেবে আমরা সেই বুঝে সেই জিনিসপত্র দিয়ে দেবো হ্যাঁ তোমার দেওয়া হয় না তোমার তো দেওয়া হবে তা আমি ওষুধপালাও দিই গো মানে পয়সাও দিই তুমি ডাক্তার দেখিয়ে নেবে আর শীতের জিনিসপত্রও দিই খন ঠিক আছে দে গোলার ভয়েস বলে বোঝা যাচ্ছে তোমার অনেক অতিরিক্ত শীত লেগেছে ঠিক আছে আমি পয়সা দিই তুমি ডাক্তার দেখিয়ে নেবে ঠিক আছে হুম কালকের দেবো দিয়ে দেবো ঠিক আচে আজকে আর হবে না কিনতে তো হবে আর কিনতে তো হবে কিনে তোমার আজকের কিনতে যেতে হবে